আমি ছোটবেলা থেকেই লিখতে খুব ভালোবাসি যখনই আমি যা দেখি তাই আমি লেখার চেষ্টা করি আমি আমার পড়াশোনার সাতে সাথে লেখাটাকেও একসাথে করার চেষ্টা করি যখনই আমি কলেজে বা স্কুলে যায় যেতাম তখনই আমি যখন স্কুলে যেতাম তখন অফ টাইমে যখন ক্লাস হতো না বা টিচার আসত না তখন আমি বসে বসে যেটা আমি দেখতাম তখন আমি খাতায় বন্দি করার চেষ্টা করতাম তারপর কলেজে গেলাম তো কলেজে গিয়ে যখন ক্লাস হতো না তখনও আমি একটা ঘরে গিয়ে বসে নিজের মতন বাইরের দৃশ্য দেখে আমার নিজের মনের মধ্যে থেকে কিছু যখন মনে হতো লেখার জন্য তাই আমি লেখার চেষ্টা করতাম আর লিখতামও আর ওই লেখাগুলো আমার লিখতে খুবই ভালো লাগত আর এখনও ওই লেখাগুলো আমি লিখি যখনই সময় পাই আমি তখনই লিখি এই এই পড়াশোনার সাথে সাথে এই লেখাটাও আমার একটা চ্যালেঞ্জের সাপেক্ষ বলতে গেলে চলে কারণ আমি পড়াশোনার সময় পড়তে পড়তে তার মাঝখানে আমার সময় পেলে আমি তার মাঝখানে আমি লেখাটাকে শেষ করার চেষ্টা করি পড়াশোনার সাথে সাথে